আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হলো আমি যখন রান্না করেছিলাম সবাই আমাকে বারণ করতো যে গ্যাসের কাছে কখনও ফোন রাখিস না তাতে উগে ফোনটার বিপজ্জনক হতে পারে এবারে সেদিনে কী কারণে কীভাবে হয়ে গেছিলো আমি জানি না রান্নাটা করছিলাম তখন গ্যাসটা গ্যাসের কাছে পাশেই ফোনটা ছিল যাইহোক রান্না করতে করতে একটা আগুনের ঝলকা এসে জোরসে ফোনটা ঝাপটে ফেলে দিল সেই থেকে এবারে ফোনটা পুরোটাই নষ্ট হয়ে গেলো বাড়ির লোকেরা বলেছিলো বড়দের কথা আমি অমান্য করেছি সেই থেকে একটা আমার শিক্ষা হয়ে গেল বড় হয়ে যে না গ্যাস রান্না করার সময় বড়রা যে বললো যে ফোনটা পাশে রাখা চলবে না ফোনটা দূরে কোথাও রাখা ভালো গ্যাসের সামনে রাখা চলবে না ফোনটা কিন্তু আমি তো সেদিনে রেখে আমার ফোনটাই পুড়িয়ে ফেললাম সেই হিসেবে আমার একটা জীবনের একটা বড় শিক্ষা পাওয়া গেল